আমার এলাকায় অনেক ঐতিহ্যবাহী খেলা রয়েছে এবং আমি তাতে অংশগ্রহণও করেছি ক্রিকেট এখানে খুবই পরিচিত খেলা এবং খুবই খুবই জনপ্রিয় সেই খেলাটা আমার এলাকাতেও হয় ফুটবল খেলা হয় ফুটবল খুবই জনপ্রিয় ফুটবলের চেয়ে ছোট একটা নাইলনের বল আছে যেটাকে বলা হয় ধাপাস বল সেই ধাপাস বল খেলাও এখানে খুবই জনপ্রিয় এবং প্রায় রোজকার বেসিসেই হয়ে থাকে তো সেই খেলাটাতেও আমি অংশগ্রহণ করি ক্রিকেট ফুটবল বা ধাপাস বল ছাড়াও এখানে অন্যান্য অনেক কিছু খেলা হয় একটা হচ্ছে লুকোচুরি যেখানে একজন চোর সাজে এবং বাকিরা সবাই লুকোয় এবং সবাইকে খুঁজে বের করতে হয় সেটা থাকে আমরা খোখো খেলি খোখো খেলা হয় এখানে ততটা জনপ্রিয় নয় ক্রিকেট ফুটবলের মতো কিন্তু তাও এখানে খেলা হয় আমরা ব্যাডমিন্টন খেলি ব্যাডমিন্টন খুবই শীতকালে বিশেষ করে ব্যাডমিন্টন খুবই জনপ্রিয় এখানে সেই খেলাতেও আমি অংশগ্রহণ করে থাকি ব্যাডমিন্টন খেলায় ভলিবল খেলা হয় এটাও ঠিক শীতকালে একটু বেশিই খেলা হয় ভলিবলটা গ্রীষ্মকালের দিকে অনেকটা কম ব্যাডমিন্টনও তাই তো সেটা ভলিবল খেলাও এখানে বেশ জনপ্রিয় এবং ভালোভাবেই হয় অনেক পাড়ার ছেলেরা বা অনেক লোকজন সেই খেলায় অংশগ্রহণ করে এছাড়া আছে আরো আরো কয়েকটা আছে কয়েকটা ইনডোর গেমস যেমন তাস বা ক্যারম সেগুলো খুবই জনপ্রিয় এখানে এবং অনেক লোকই সেই তাস খেলা এবং ক্যারম খেলে এবং আমিও তাতে অংশগ্রহণ করি আমিও সেই সেই খেলাগুলো খেলেছি ছোটবেলাতেও খেলেছি এখনো মাঝেমধ্যে সময় পেলে খেলি তো সেই খেলাগুলোও হয় এখানে আর কিছু আর কিছু খেলার প্রতিযোগিতা হয় মাঝেমধ্যে সেই খেলাগুলোতে ধাপাস বল খেলার প্রতিযোগিতা হয় আর একটা আছে অনেক সময় কোনো পুজো অনুষ্ঠান উপলক্ষে অনেক খেলার প্রতিযোগিতা হয় মিউজিকাল চেয়ার বা দড়ি টানাটানি বা কাছি টানাটানি বা আরো কিছু মজার মজার খেলা আছে যেগুলো টুপি পাস করা তো সেই রকম খেলাগুলো ওইখানে হয়ে থাকে এবং সেই খেলাগুলো খুবই ঐতিহ্যবাহী খেলা অনেক দিন ধরেই হয় অনেক বছর ধরে চলে আমি আমার ছোটবেলা থেকে দেখছি ছোটবেলায় বেশি খেলেওছি অনেক খেলা এবং এখনো সময় পেলে যখন অবসর সমায় পাই তো এই খেলাগুলো আমি খেলি এবং এটা আমাকে খুবই আনন্দ দেয় এবং খুবই খুবই নস্টালজিক একটা মুহূর্ত তৈরি করে কারণ আগে এই খেলাগুলো কতই খেলতাম এখন অতটা হয়তো খেলা হয় না কিন্তু তাও একটা একটা মনের মধ্যে একটা ভালো লাগা তৈরি করে তো অনেক খেলাই আছে এবং খেলাগুলোকে আমাদেরকে খুবই সাহায্য করে